সাধারণ মানুষের অর্থ না থাকার কারণে চিকিৎসা ব্যবস্থায় কিন্তু দীর্ঘ সমস্যা দেখা দেয় এখন বিভিন্ন রকম মাধ্যম হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা হয়েছে কিন্তু তাও প্রচুর দীর্ঘ লাইনের মাধ্যমে দাঁড়িয়ে থেকে কিন্তু সেসব চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা করাতে হয় যেখানে খুব তাড়াতাড়ি চিকিৎসা ব্যবস্থা করানো যায় সেসব জায়গাতে ব্যয় চিকিৎসা ব্যবস্থা খরচ এতটাই বেশি যে সাধারণ মানুষের পক্ষে সেটা টেনে নিয়ে জানা সম্ভব হয় না কিন্তু অসুস্ত মানুষকে সুস্থ করতে গেলে সেসব মানুষকেও মোকাবিলা করতে হয় অনেকেই আছে জমি জায়গা বিক্রি করে তারা কিন্তু চিকিৎসা ব্যবস্থা করে থাকেন এখন যেমন ভুবেনেশ্বর এইমস নার্সিং হাসপাতালে সেখানে কিন্তু অনেক লাইন সে লাইনে দাঁড়িয়ে থেকে বহু মানে দিনের পর দিন দাঁড়িয়ে থেকে আপনাকে চিকিৎসা ব্যবস্থা করতে হয় আর কি না আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেখানে আধুনিক অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতির সাহায্যে চিকিৎসা হচ্ছে যার ফলে মানুষ এখন ছুটে যাচ্ছে সেইখানে সেইখানে গিয়ে ভালো চিকিৎসার আশায় সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা চিকিৎসা করছে সেখানে বিনা পয়সায় মানুষ চিকিৎসা পাচ্ছে আমাদের সব এখানে এখনো এই এত সুযোগ সুবিধা নেই আমাদিকে সে চিকিৎসার জন্য বাইরের দেশেই ছুটে যেতে হয় তাতে আমাদের অর্থ থাকুক বা নাই থাকুক অর্থ না থাকলেও আমাদিকে চিকিৎসার জন্য তো পিছিয়ে থাকা যায় না চিকিৎসা করাতে ঠিক বাইরে যেতে হয় এবং সেখানে বিভিন্ন রকম সমস্যার সন্মুখীনও আমাদেকে হতে হয় জল বৃষ্টির যে তাপে আমাদিকে সেইখানে দাঁড়িয়ে থাকতে হয় এবং বিভিন্ন রকমভাবে সেখানে চিকিৎসা করাতে হয় সেখানের মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু হিন্দি ভাষায় কথা বলে তারা বাংলা ভাষা বুঝে না কিন্তু তবু আমরা এখান থেকে সেখানে যাই যেয়ে সেখানে চিকিৎসা করানোর চেষ্টা করি যতটা সাধ্য গোছানোর চেষ্টা করি এবং তারাও যতটা সাধ্য বোঝার চেষ্টা করে চেষ্টা করে আমাদের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চিকিৎসা ব্যবস্থা করে থাকেন